হ্যাঁ হ্যাঁ তুই ভালো আছিস হ্যাঁ হ্যাঁ ভালো আছি হয়েছে খারাপ না ভালোই হয়েছে স্টার মার্কস হয়েছে ভালো হয়েছে না না সায়েন্স ছিল তো আর তোর আচ্ছা আচ্ছা এখন তো ভাবছি এখন কলেজে একটা ভর্তি হবো ফর্ম ফিল আপগুলো তো করেছি চলছে এখনো যদিও ফর্ম ফিল আপ তো বর্ধমানেরগুলো সব করেছি তুই আচ্ছা হ্যাঁ সেটাই সেটাই বর্ধমানের তিনটে করেছি রাজ বিবেকানন্দ উইং শ্যামসুন্দরটাও করব ভাবছি তুই কোথায় কোথায় করেছিস হ্যাঁ হ্যাঁ তা ঠিক চন্দ্রপুর কলেজটা মোটেও ভালো নয় কে বলেছে তোকে চন্দ্রপুর কলেজের কথা আরে ভাই ল্যাব ওইখানের থেকে তোর এই নর্মাল আমাদের যে বর্ধমানের যে কলেজগুলো রয়েছে এখানে অনেক ভালো এবার তুই কোন সাবজেক্ট নিয়ে এগোতে চাইছিস সেটা ব্যাপার তুই কোন সাবজেক্ট কী নিয়ে পড়তে চাইছিস ম্যাথ বিবেকানন্দ কলেজে ভালো হয় বিবেকানন্দ উইমেন্সে তো ভালো হয় চন্দ্রপুর কলেজের থেকে মাচ বেটার অনেক ভালো হয় ওরে শোন ওরকম ওরকম অনেকজন অনেক কিছু বলবে সবার কথা শুনিস না ঠিক আছে তুই তোর মত আগে ঠিকঠাক কর আমি বলব ম্যাথে যদি পড়তে চাস তাহলে বিবেকানন্দ কলেজেই আয় আমি যেমন মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে চাইছি আমি তো বিবেকানন্দ কলেজ থেকেই করব ঠিক করেছি এবার যদি উমেন্সে হয় ঠিক আছে যদি উমেন্সে না হয় বিবেকানন্দ কলেজ বিবেকানন্দ কলেজ তো আমার বাড়ির কাছাকাছি তুই তো সেটা জানিসই আমার কাছাকাছি আমি চাইছি যে বিবেকানন্দ কলেজ থেকেই পড়তে কারো কথা শুনে চন্দ্রপুর কলেজে যাস না ওখানে স্ট্রিম আমি যতদূর শুনেছি ভালো নয় একবার দেখ আমরা তো জানি যে আমাদের ওই কলেজগুলো প্রথম থেকেই ভালো মানে পড়াশুনো প্রথম থেকেই ভালো করানো হয় এগুলো তো আমরা জানি এগুলো তো মানে নাম করা না এই কলেজগুলো আমি বলবো কারো কথা না শুনে তুই এখানে এই কলেজগুলোতেই ভর্তি হতে পারিস এটা তোর জন্য ভালো হবে হ্যাঁ হ্যাঁ

দেখ তোকে একটা কথা বলি তোকে একটা কথা বলি যেখানেই দেখবি নতুন স্ট্রিম আসছে না বা নতুন নতুন সাবজেক্ট চালু হচ্ছে সেই বছরটা সেই জায়গায় না পড়াটাই ভালো কারণ সেটা তো নতুন চালু হচ্ছে না জিনিসে মানে প্র্যাক্টিকালে যেসব জিনিসপত্রগুলো লাগে সেগুলো আনতে আনতে জিনিসটা সেট আপ করতে মিনিমাম এক দুবছর টাইম লাগবে যেগুলো নতুন এবছর স্টার্ট হচ্ছে সেখানে ভর্তি না হওয়াটাই ভালো সেটা আমি মনে করি এবার তুই দেখ তুই কী করবি সে কারণেই বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি আমরা দুজনে এত ভালো বন্ধু দুজনে আলাদা স্কুলে পড়েছি ঠিক আছে এবার কলেজটা যদি একসাথে হয় সেটা খুব ভালো হয় ওই কারণেই বলছি যে দেখ উমেন্সে রাজে যাস না রাজে আমিও তোর সাথে একমত কী রকম কলেজ তো তুই জানিস তো তুই বিবেকানন্দ উমেন্সটা দেখ কারো কথা শুনে যাস না ওখানে হ্যাঁ হ্যাঁ না না পেয়ে যাবি আশা করছি পেয়ে যাবি তোর কীরকম মার্কস ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তুই তো বলছিস তো প্রথম থেকেই যে তুই ম্যাথ অনার্স পড়তে চাস ম্যাথ নিয়েই এগোতে চাস হুম হুম অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ তুইও জানাস হ্যাঁ তুইও আসিস হ্যাঁ হ্যাঁ হুম